হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরাই গিয়েছিলাম আপনার বাড়িটা কোথায় বলুন তো হ্যাঁ বলুন

হুম হ্যাঁ বলছি আমি তো একটু দূরে আছি এখন তাহলে ঘণ্টা খানেক দেরি হবে আপনার কাছে যেতে হুম আর জলটা কত দিন থেকে পড়ছে ঠিক আছে তাহলে এখানে যে কাজটা আছে সেরে তাহলে আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ একটু দূরেই আছি যেতে প্রায় ঘণ্টা খানেকই

হুম হ্যাঁ বুঝতে পারছি তো হুম এটা তো না গিয়ে দেখলে বুঝতে পারব না তাহলে আমি কিছুক্ষণ বাদে আপনার বাড়িতে গিয়ে তারপর দেখছি দেখে তারপর কিছু যদি আনাতে হয় আনিয়ে নেব হ্যাঁ আপাতত যা আছে নিয়ে যাব তারপর দেখি যদি খারাপ হয় তখন দোকান থেকে আনানোর ব্যবস্থা করতে হবে

ঠিক আছে আমি হুম তাহলে ঘণ্টা খানেকের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করছি

হুম হুম ঠিক আছে রাখলাম তাহলে